হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ অমিতদা বলছি ফটো কিছু ফটো তুলবেন কোথায় তুলবেন কোথায় তুললে এবারে আপনি কোথায় তুলতে চান সেটা বলুন তো সেটা বললে সব থেকে ভালো হয় আর কি তা আপনি কোথায় যাবেন কোথায় কেউ পাহাড় যায় কেউ সমুদ্র যায় ঠিক আছে এবারে আপনি যদি বলেন যে পাহাড়ে যাব তাহলে মুকুটমণিপুর হলে আপনি পাহাড়ও দেখতে পাবেন আরও ড্যাম ট্যামও আছে যদি সমুদ্র বলেন দীঘা আছে পুরী আছে ও আচ্ছা দীঘাতেই যাবে হ্যাঁ দীঘা যাবে হ্যাঁ কী তুলবেনটা কী ওয়েডিং আছে মানে ভিডিওর জন্য না স্টিলের জন্য ও ভিডিওর জন্য আচ্ছা ঠিক আছে শুধু ভিডিও তুলবেন কেন ম্যাডাম আপনি একসাথে তিনটে করে দিই না আমাদের একটা প্যাকেজ আছে তিনটে তুললে একসাথে সত্তর হাজার টাকায় তিনটেই হয়ে যাবে আপনার স্টিলও হবে ড্রোনও হবে ভিডিওও হবে সবই হবে হ্যাঁ আপনি কদিন থাকবেন সেখানে কদিন মিনিমাম তো দু তিন দিন হ্যাঁ না সবই তোলা হবে এই হবে সত্তর হাজার টাকার একটা প্যাকেজ আছে এখন ছাড় দিয়ে হচ্ছে পঁচাত্তর সত্তর হাজার টাকা না হলে ওটা আশি এক লাখের কাছে ছিল

আর ওই কবে যাবেন কবে আরে ঠিক হয়েছে কি ও আচ্ছা আচ্ছা আর সেইখানে তাহলে থাকতে খেতে আরে সবই হবে তো না কি সে কি আপনারা দেবেন না আমাদের নিজেদের পে করতে হবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা না অসুবিধার কিছু নেই আপনি হ্যাঁ অগ্রিম তো দিতে হবে অগ্রিম কুড়ি হাজার টাকা দিতে হবে আর কি অগ্রিম কুড়ি হাজার টাকা দিয়ে আপনাকে আপনার একটা রসিদ দিয়ে দেবো যে এতদিনের জন্য যাচ্ছি এই এই ব্যাপার বুঝতে পেরেছেন আপনি আমাদের বিকেল চারটের সময় আমাদের দোকানে আসুন না মানে অফিসে আসুন আপনি সেখানে এসে হ্যাঁ আমি থাকব বিকেল চারটের সময় হ্যাঁ ওখানে এসে আপনি বুক করে যাবেন যে এত টাকা লাগবে বলে বুক করে যাবেন ঠিক আছে আপনি আপনি আসুন না অসুবিধা নেই আপনার দেখে করে দেওয়া হবে অসুবিধার কিছু নেই ভালো ছবিও হবে সবই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম হুম